নৃত্য শব্দটির সাধারণ অর্থ হল শারীরিক নড়া চড়া এটি সামাজিক ধর্মীয় কিংবা মনোরঞ্জনের ক্ষেত্রে দেখা যায় আমার সঙ্গে নাচের সম্পর্ক অনেক গভীর ও পুরনো ছোটো থেকেই নাচের প্রতি আমার একটা টান ছিল আমি কোনো দিন নাচ শিখি নি তাই প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু কোনো দিন মন চেয়ে নাচ করেনি সেই ভয়টার কারণে তখনকার সময়ে দুর্গা পুজো ও কালী পুজোয় একটা সুযোগ ছিলো নাচার কিন্তু তার মানে এই নয় যে আমি বাড়িতে নাচ থেকে বিরত থাকতাম আমার প্রত্যেক দিন নাচের সঙ্গে কেটেছে আমি প্রত্যেক দিন একাকী নিজের পছন্দমতো সঙ্গীতে নাচ করতাম তারপর আমি হাই স্কুলে উঠলাম তখন আমার কাছে সুযোগ হলো বিদ্যালয়ের বার্ষিক প্রতিক্রিয়ায় নৃত্য প্রদর্শনের হাজার হাজার মানুষের সামনে নাচার প্রথমে একটু সংঙ্কোচ বোধ হচ্ছিল কিন্তু পরে সেটা কেটে গেলো তখন এই ভইটি কাটিয়ে ওঠার জন্য শিক্ষিকার কাছে খুব ভালোভাবে নৃত্য শিখলাম বাড়িতে খুব প্রদর্শন করলাম পরিশ্রম করলাম এবং বিদ্যালয়ের বার্ষিক প্রতিক্রিয়ায় কালো জলে কুচলা তলে গানে প্রথমবারার সবার সামনে একাকী নৃত্য প্রদর্শন করলাম এভাবেই আমি প্রথম নৃত্য নিযুক্ত হ আমার জীবনে নৃত্যের মূল্য অনেক আমার জন্য ডান্স ইজ অ্যান ইমোশান